কেউ আঁকার প্রশংসা করলে আমার খুব ভালো লাগে আরও আঁকার উৎসাহ পায় মন আনন্দে ভরে ওঠে দুঃখ বিলাসিতা মনে কাজ করে না আঁকলে মন ভালো থাকে আরও আঁকার জন্য মন উৎসাহ

এছাড়াও আমি অনেকজনকে আঁকা শেখাই আমার কাছ থেকে তারা অনুপ্রেরণা পায়

আঁকতে উদ্যোগী হয়